আমি কোনো ট্রেনিং নিইনি আমি এমনি শরীর ভালো রাখার জন্য দৌড়োই তার জন্য কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না আমি সকাল সন্ধ্যে দৌড়োই জোরে হাঁটি তাছাড়া দড়ি ঝড় করি শরীর ভালো রাাখার জন্যে শরীর যদি বসে যায় কাজ করে না ঘরে বসে খাই তখন শরীর নানা রকম রোগ হয় অসুখ হয় এই ব্যথা বেদনা সারা শরীরে থাকে যার জন্যে আমি একটু হাঁটা চলাচল করি আমাদের গ্রামে সামনে দিয়ে খেলার মাঠ আছে খেলার মাঠে সকালবেলা বিকালবেলা একটু হাঁটাচলা করি এর জন্যে কোনো হয় না যাই না খেলার বা ছোটার পর আমি একটু ওই ছোলা সিদ্ধ ডিম সিদ্ধ এইগুলো খাই ভাত ডাল এগুলো খাই তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আমরা শাক সবজি বেশি করে খাই যাতে শরীরটা ভালো থাকে এছাড়া বিভিন্ন ধরনের সিদ্ধ খাবার গাজদর সিদ্ধ বিট সিদ্ধ সিদ্ধ সিদ্ধ খাবার খাই বাদাম খাই সিদ্ধ বাদাম